হ্যাঁ আমি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি আমার ব্যাঙ্কের সাথে অভিজ্ঞতা এটাই যে আমি সময় মতো ঋণও নিয়েছি আবার সময় মতো সেটি পরিশোধও করে দিয়েছি এমনকি প্রক্রিয়াতে সেই প্রক্রিয়াটি সহজ এবং মসৃণ করতে যে উন্নত করা উচিত আমার মনে হয় সেটি কার যে কারুরই যে রকমই ঋণ নিয়ে থাকুক সেটি যেন পরিশ্রম সময়ভাবে সেটি পরিশোধ করে দেওয়া উচিত তাহলে ব্যাঙ্কের সাথে যোগাযোগও খুবই ভালো থাকবে তাদের সাথেও খুবই সুন্দর একটা সম্পর্কও তৈরি হবে তাই ব্যাঙ্কে ঋণ নিলেও সময় মতো একটু শোধ করে দিলেও উচিত এটা আমার মনে হয় ইত্যাদি